আচ্ছা দাদা আমরা নিউটাউন থেকে শিয়ালদায় আমাদের ফ্যামিলির সঙ্গে ঘুরতে যেতে চাই সেই জন্য আপনাকে কল করেছি একটা ক্যাব বুক করার জন্য আর সেটা আমরা নিউটাউন থেকে শিয়ালদায় যাব বাড়ির ফ্যামিলির পাঁচ জন সেই জন্য আপনাকে কল করেছি তো আপনি সকাল নটার সময় পনেরোই আগস্ট নিউটাউনে আমার বাড়ির সামনে চলে আসবেন এবং এসে আমাকে কল করবেন আমরা ঠিক সকাল নটায় পনেরোই আগস্ট বাড়ি থেকে মানে নিউটাউন থেকে শিয়ালদায় রওনা দেব